হ্যালো হুম কী বল হ্যাঁ এটা রকমারি দোকান সব সমস্ত জিনিসই এইখানে পাওয়া যাবে এটা এটা তো খুব বড়ো দোকান সব জিনিসই পাওয়া যাবে আর আপনি আসুন দেখে দেখেন তারপরে কিনুন

আমাকে হুম

চার পাঁচ অনেক জিনিস পাওয়া যায় এখানে

সব কিছুই পাওয়া যায় স্টেশনারি জিনিস চুড়ি মালা এই সব নানারকম বিভিন্ন যা দরকার আর কি আপনি আসুন কোয়ালিটি ভালো পাবেন